অনেক জেদ জেদাজেদি করার পরে আমি একটা মূর্তি তৈরির সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একটা মূর্তি তৈরি করব তো এমন হয়েছে আমাদের পাশের বাড়ির একজনেদের ঠাকুর উঠত কি বেশ একটা ঠাকুর ছিল সেটা মনে নেই তবে একটা ঠাকুর উঠবে বলে তারা একটা রেডি করছিল তো আমি সেখানে কি করব সেটা রেডি করব বলে দৌড়ে চলে গেছি যেয়ে সেখানে দেখি কাদা নিয়ে ব্যস ওই থুপতে লেগে গেছি তারপরে দেখি কাকুটা এসে আমাকে প্রচুর বকাবকি করে বলছে এইসব কি করছিস তুই হ্যাঁ আর হচ্ছে জিনিসটাকে নষ্ট করে দিলি আমি জিনিসটাকে নষ্ট করে দিলাম কি করে করলাম আমি জিনিসটা বলছে দেখ কি করে মূর্তিটাকে নষ্ট করলি তো তারপরে বললো যে না রে তুই যেটা করছিস সেটা ভালো করেছিস অ্যাকচুয়ালি হাতে না তিনি হচ্ছে মাটি দিতে ভুলে গেছিলেন তো আমি সেই জায়গায় সেখানের মাটিটা দিয়ে দিয়েছি তো বললেন হ্যাঁ তুই ঠিকই করেছিস নিয়ে সে কি করছে তখন বললো যে ঠিক আছে তাহলে তুই বানা তো আমি তো খুব একটা বানাতে জানতাম না তো নিজেই চেষ্টা করার চেষ্টা করলাম আর কি করবার তো যখন নিজে চেষ্টা করলাম আস্তে আস্তে ধরে ধরে করলাম তো সে আমাকে বলে দিচ্ছিল যে এইভাবে এইভাবে করবি তাহলে দেখবি ভালো হবে তো আমি সেই মতো করলাম তো সে তারপরে সেখানে সাজ সরঞ্জাম তাদের সব রাখা ছিল সেগুলো নিয়ে আসি নিয়ে এসে সাজাই হ্যাঁ সেটা ছিল লক্ষ্মী ঠাকুর আমার এতক্ষণে মনে পড়েছে তো পেঁচাটা কি করেছে পেঁচাটা তো সাদা রং হয় সো সেখানে আমি কি করেছিলাম লাল রং নিয়ে নিচ্ছিলাম তো তখন কাকুটা বলে না ওটা লাল রং হবে না ওটা সাদা রং হবে তুই ওটা সাদা রংটা নিয়ে কর তো এইভাবে রং থেকে সাজ পোশাক থেকে সমস্তটা সে দেখিয়ে দেয় এবং আমি নিজে সে মূর্তিটা তৈরি করি তো নিজে যখন সবকিছু শেষ হয়ে যায় আমি যখন নিজে দেখি তখন সেটা দেখে আমার খুব ভালো লাগে তো আমি নিজে নিজে ভাবি বাহ্ আমি এটা নিজে করেছি আমার নিজের গর্ব হয় সেটা দেখে তো এই হচ্ছে জিনিসগুলো যেগুলো আমার জীবনে খুব অভিজ্ঞতা লাভ করে রেখেছি আমি